আমার জীবনের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল মাধ্যমিকের সময় কারণ মাধ্যমিক জিনিসটি হল পশ্চিমবঙ্গের একটি বড়োসড়ো পরীক্ষা পরীক্ষাতে আমি সফল হয়ে পাশ করি তারপর কি নিয়ে পড়ব সেটি নিয়ে আমার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল কিন্তু বাড়ির লোক সহযোগিতা করে আমাকে ঠিকমতো সিদ্ধান্ত নিতে বলেছিলেন আর আমি এবং আমি বাড়ির লোকের পরামর্শ শুনে সেই সিদ্ধান্ত গ্রহণ করি এবং পরের ক্ষেত্রে আমার বাড়ির লোক এবং আমার নিজের সিদ্ধান্ত দুজনে মিলিয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা আমার সফলভাবে কেটে চলে